অন্যের বাগান দেখে আমার মনে অনুপ্রাণিত হয় যে আমিও একটা ছোট্ট বাগান তৈরি করব আমার বাড়ির মধ্যে আছে ঠাকুরের ফুলের গাছ লাগিয়ে ছিলাম সেই ফুল দিয়ে ঠাকুর পুজো করি প্রতিনিয়ত এবার ভাবছি একটু সবজি লাগাব বাজারে তো দেখছি সবজির প্রচুর দাম এবং সে রাসায়নিক জৈব সার দিয়ে তৈরি এতে খেয়ে মানুষের শরীর খারাপ হচ্ছে এবার আমি ঘরে যদি নিজে হাতে তৈরি করি সেখানে জল দেব আনাজ খোসা জৈব সার ব্যবহার করে সেটা অনেক টাকা পয়সারও সাশ্রয় হবে পরিবারের সকলে অনেক সাহায্যও করা যাবে